আমি একটি বিশেষ সুন্দর বা পর্বত আরোহণের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি একবার ঘুরতে গিয়েছিলাম আমাদের নদীয়া থেকে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অযোধ্যা পাহাড় একটি অত্যন্ত সুবিখ্যাত পাহাড় আমাদের আশেপাশের মধ্যে এই পাহাড়টি অনেক কিছু দেখার মতো জিনিসপত্র রয়েছে এ পাহাড়ে যদি আমরা যাই সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে পাহাড়ের ঝরনাটি এখানে ঝরনাটি এতোটাই সুন্দর যা যে কারোর মনকে আকর্ষণীয় করে তোলে তাছাড়া অযোধ্যা পাহাড়ে গেলে আমরা দেখতে পাই ওখানে যে অধিবাসীরা থাকেন তাদের হাতের নানা ধরনের কারু শিল্প তারা তাল পাতা বা অন্যান্য পাতা যেখানে যে সমস্ত জিনিসগুলি পাওয়া যায় খুব সহজেই সেগুলির দ্বারা এতো সুন্দর সুন্দর জিনিসপত্র বানান যা আমাদের মনকে আকর্ষণীয় করে তোলে এবং সেখানে আমরা গেলে দেখতে পাই সর্বপোথমেই সেখানে পাহাড়ের পরিধিটা পাহাড় আমরা যদি সেখানে যাই চারিদিকে তাকালে শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়ই দেখতে পাবো এবং সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই নিচে যে যতটা ঠান্ডা পাহাড়ের ওপরের দিকে গেলে ঠিক ঠান্ডা অতোটাও লাগে না পাহাড়টা খুব একটা বড়ো না হলেও পাহাড়ের মধ্যে যে সমস্ত জায়গাগুলি রয়েছে তা আমাদের মনকে অনেকটা আকৃষ্ট করে তোলে পাহাড়ের মধ্যে দুটি ড্যাম রয়েছে বড়ো বড়ো একটি আপার ড্যাম এবং একটি লোয়ার ড্যাম ড্যামের জলটি এতোটাই সুন্দর যা আমাদের মনকে পুরোপুরি আকর্ষনীয় করে তোলে পাহাড়ের জলগুলি পুরো প্রায় মিনারেল ওয়াটারের মতোই দেখতে লাগে নীল স্বচ্ছ জল তাছাড়া আমার সেই অয্যোধ্যা পাহাড়ে উঠলে দেখতে পাবো আরো একটি বিখ্যাত জিনিস সেটি হচ্ছে একটি দুর্গার প্রতিমা সেই দুর্গার প্রতিমাটি পুরোপুরিভাবেই কাঠের তৈরি এবং সেখানে একটি প্রদীপ রয়েছে যা কয়েক বছর ধরে জ্বলে চলেছে এক টানাই সেটি সেই প্রদীপটি কখনই নিভে যায় না প্রদীপটি টানা জ্বলে চলেছে তো সেখানে ঘোরার জন্য আরো বিভিন্ন জায়গা রয়েছে সেখানে যদি আমরা যাই সেখানে আমাদেরকে প্রথমে যে পৌঁছানোর পর নিজস্ব একটি জায়গা খুঁজতে হয় খাওয়ার দাওয়ার রান্না করার জন্য তারপর সেখানেই লোকাল থেকেই দেখা যায় যে পাহাড়ে ওঠার জন্য পর্যাপ্ত পরিমাণ গাড়ির ব্যবস্থা করা রয়েছে আমরা সেখান থেকে খুব সহজেই গাড়িগুলি বুক করতে পারি পাহাড়ের ওপরে ওঠার জন্য এবং পাহাড়ের ওপরে ওঠার পরেই সেই সমস্ত ড্রাইভাররা আমাদেরকে গাইড করে প্রত্যেকটি জায়গা দর্শন করিয়ে থাকেন আমাদের গাড়ির সাথে সাথে গাইডও আমরা ফ্রিতেই পেয়ে গিয়ে থাকি অযোধ্যা পাহাড় একটি অত্যন্ত সুন্দর জায়গা আশেপাশের মধ্যে অযোধ্যা পাহাড় যারা একবার গিয়েছেন তাদেরকে বারবার যেতে ইচ্ছে করবে তাছাড়া সেখানে অনেকগুলি বিখ্যাত বিখ্যাত জিনিস রয়েছে যেমন সেখানে একটি মন্দির রয়েছে এবং সেখানে প্রত্যেক দিন বিকালবেলা একটি মেলা বসে সেই মেলাতে আমরা পছন্দ মতো নিজের অনেক কিছু জিনিসপত্র কিনতে পারি তাছাড়া সেখানে একটি ভালো সুন্দর সুস্বাদু খাবার হচ্ছে গুড় সেখানেও টাটকা একেবারেই সঙ্গে সঙ্গে গুড় আপনাকে চোখের সামনে বানিয়ে আপনার সামনে উপস্থাপন করে যাতের মধ্যে কোনো রকম ভেজাল থাকে না এবং সেখানে যে পাহাড়ের ড্যামগুলি রয়েছে সেই ড্যামের বাঁধগুলি এতোটাই সুন্দর পাথর দ্বারা নির্মিত যা আমাদের মনকে অনেকটা আকৃষ্ট করে তোলে এভাবে অযোধ্যা পাহাড়ের বর্ণনা যতোটাই করতে যাই সেটি কম বলে আমাদের কাছে মনে হবে